আমি বাইক নিয়ে কোন দুর্গম রাস্তায় সেইভাবে যায়নি আমি আমার একটা মাসির বাড়িতে গিয়েছিলাম মাসির বাড়ি এতে জল করে জলকর এলাকা চারিদিকে দুদিকে জল কর মাঝখানে একটা রাস্তা সরু রাস্তা এবং সেটা মাঠের রাস্তা জলকর বলতে যারা বোঝে না তাদেরকে বলি একটু জলাশয়ে মাছ চাষ করা তাকে জল কর বলে ধরুন দুদিকেই জল মাঝখানের একটা সরু রাস্তা রাস্তাটা খুব বসিয়ার হলে কিনার চওড়া হতে পারে সেই রাস্তা দিয়ে বাইক চালানো টা বাইক চলান নিয়ে ছিল আমার কাছে চ্যালেঞ্জিং ছিল আমার খুব ভয় করছিলো ওই রাস্তা নিয়ে বাইক নিয়ে আমি কীভাবে যাবো কিন্তু দেখলাম ওখানকার স্থানীয় লোক আছে তারা হামেশাই ওই রাস্তার উপর দিয়ে বাইক নিয়ে চলে যাচ্ছে এবং পিঠে রেখে দুজন করে তারা গল্প করতে হতে চলে যাচ্ছে কেউ ফোনে কথা বলতে বলতে চলে যাচ্ছে কিন্তু আমার যখন যাওয়ার সময় হলো আমার খুব ভয় করছিলো আমার কাছে মনে হয় এটা চ্যালেঞ্জের ব্যাপার এই চ্যালেঞ্জে আমি সফল হয়েছিলাম আমারও খুব ভয় লেগেছিলো আর একটা মনে হয় আমি একবার সুযোগ পেলে লাদাখে বাইক নিয়ে ঘুরতে যাবো সেখানে পাহাড়ি রাস্তা দু এক জায়গায় রাস্তা নেই বলতে গেলেই চলে আমার কাছে মনে হবে ওটাও বেশি সবচেয়ে চ্যালেঞ্জিং হতে পারে যদি কোনোদিন যায় তাহলে আমি বলবো